আমাদের এই পশ্চিম মেদিনীপুরে তো প্রায় আবহাওয়ার পরিবর্তন হয় যখন কৃষকরা ধরুন চা ধান চাষ করেন তখন হয়তো অনা প্রচুর বৃষ্টি কম হল তখন শীষ দিয়ে দিয়ে সেই ধানটাকে লাগানো হল তারপর আবার ধানটা যখন পাকা অবস্থায় এসে গেলো তখন হয়তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেলো তাহলে তাহলে এক কথায় আছে না পাকা ধানে মই দেওয়া তখন পাকা ধানে মই দিয়ে চলে গেলো তার পরিবর্তে কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল কারণ তাদের যে ঘরে ভাতটুকু সেটুকুও তারা ঠিকমতো সারা বছরের জোগাড় করতে পারলো না এতে তো প্রচুর প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত যে হল সেই ক্ষতির কথা আপনাদেরকে আর বলা যাবে না এতো ক্ষতি হয়েছে আবার যদি কঠোর শীতও হয় তাতেও কিন্তু ওই শীতকালীন ফসল শাকসবজি আলু পেঁয়াজ এইসবও ঠিকঠাক হয় না তখন আলু ফালু ফলে না প্রচুর পরিমাণে কীটনাশক দিতে হয় প্রচুর পরিমাণে খরচা হয় তা কি সেই খরচার পর যখন তারা আর খরচাটা না তাদের আলু বিক্রি করার সময় দাম থাকে তারা তার পরিবর্তেও প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আবার হয়তো দেখবেন ঘূর্ণি ঝড় হচ্ছে শিলা বৃষ্টি হচ্ছে ধান গাছকে মরিয়ে দিয়েছে তিল গাছকে নষ্ট করে দিয়েছে তখন তাদের চাষের তো প্রচুর ক্ষতি হল কোন কোন বছর এতো বৃষ্টি হয় যে আলুতে বন্যা পড়ে যায় তাহলে সেই ক্ষতি তারা মোকাবিলা করে একমাত্র তাদের নিজের কায়িক পরিশ্রম দিয়ে সারাদিন প্রচুর খেটে বিভিন্ন জায়গায় লোন করে ইন্টারেস্ট সমেত সেটা দিনের পর দিন বছরের পর বছর সুদ আসল দিতেই থাকে দিতেই থাকে তবু হয়তো শোধই হয় না কিন্তু তারা কখনোই হাল ছাড়ে না তারা মোকাবিলা করেই যায়